আপনি যে খাবারগুলো অর্ডার করেছিলেন তার টাকাটা আপনি অনলাইনে যে পেমেন্ট করেছিলেন সেটা কিন্তু এখনও আমার কাছে দেখাচ্ছে না কারণ আপনার টাকাটা এখনও কোনও কারণে আটকে গিয়েছে হয়তো অসুবিধে রয়েছে বা পেমেন্টের কোনও সমস্যা চলছে বা নেটওয়ার্কের যদি সম্ভব হয় আপনি কি আরেকবার আমাকে পেমেন্টটা পাঠাবেন কারণ পেমেন্টটা পাঠালে যদি আসে তাহলে খুব সুবিধে হতো কারণ অর্ডার করেছেন অর্ডারের খাবারগুলো চলেও গিয়েছে কিন্তু আপনার পেমেন্টের টাকাটি আটকে গিয়েছে আমি দেখছি যদি এই কোনোভাবে যোগাযোগ করতে পারি তাহলে আমি ব্যবস্থা করে নেব নাহলে আপনি আরেকবার পাঠাবেন টাকাটা কিন্তু যদি পাঠান তাহলে আপনার টাকাটা যদি আগের টাকাটাও আসে তখন কিন্তু আমি আপনাকে ফেরত দিয়ে দেওয়ারও ব্যবস্থা করবো